ভারত ভারত কিন্তু প্রথমে আমরা বলি ভারত হচ্ছে আমাদের অনুন্নত দেশ অনুন্নত দেশ বলার পিছনে একটা কারণ আছে কারণ ভারত অনুন্নত এই জন্যেই কারণ এখানে ভালো শিক্ষাদীক্ষার ব্যবস্থা নেই হ্যাঁ খুব একটা বলবো না যে একদমই খারাপ বা খুব একটাও বলবো না যে একদমই ভালো মানে ভারতের শিক্ষাব্যবস্থা একেবারে মাঝারি ধরনের

যাদের খুব গরিব লোক যারা টাকাপয়সা আর কি তাদের কাছে খুব কম আছে তারা কিন্তু তাদের ছেলেমেয়েদেরকে ভালো ভালো স্কুলে হয়তো ভর্তি করতে পারে না তার জন্যে ভালো স্কুলে ভর্তি যদি না হয় তাহলে শিক্ষাদীক্ষার ব্যবস্থাটাও খুব একটা তাদের পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে না কারণ গ্রামগঞ্জে ছোটোখাটো স্কুলে যতটা না একটা ছাত্র শিক্ষাগ্রহণ করতে পারবে একটা ভালো স্কুলে শহরাঞ্চলে স্কুলে ভর্তি হলে সেই ছাত্র আরও বেশি পরিমাণে শিক্ষাগ্রহণ করতে পারবে তার জন্য আমাদের ভারত শিক্ষাব্যবস্থাতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কেনো হচ্ছে না কারণ আমাদের ভারতের তুলনায় আরও বাইরের যে অন্যান্য দেশগুলো আছে সেখানে শিক্ষাব্যবস্থা যথেষ্ট উচ্চস্তরের কারণ আমাদের ভারতের ছেলেমেয়েরা যে বয়সে হয়তো নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়ে সেই বয়সেই বাইরের দেশের ছেলেমেয়েরা কিন্তু সেই বয়সে কলেজ পাশ করে বেরিয়ে যায় তার মানে এইটাই এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমাদের ভারত অন্যান্য দেশের তুলনায় কতটা পিছিয়ে তাই আমার পক্ষে চ্যালেঞ্জ বলতে এটাই মনে হয় যে ভারতকে শিক্ষাব্যবস্থার আরও বেশি পরিমাণের আনতে হবে যাতে ভারতে শিক্ষাদীক্ষার যে পরিমাণটা সেটা আরও বেশি পরিমাণে যেন বৃদ্ধি পায় এই কিছু কিছু অসুবিধার জন্য ভারত আজ অন্যান্য দেশের সাথে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে